আমাদের মাতৃভাষা বাংলা আমরা প্রত্যেকেই বাংলা বলতে এবং শুনতে খুব ভালোবাসি আমরা প্রত্যেকটা আমরা যখন টিভি দেখি আমরা প্রত্যেকটা সিনেমা বা সিরিয়াল কিন্তু বাংলাতেই দেখি হিন্দির কিন্তু খুব একটা প্রচলন নেই বা ইংলিশেরও কিন্তু নেই কিন্তু সেটা শোনা বা বলার ক্ষেত্রে খুব প্রযোজ্য হয়ে যায় কিন্তু আমরা যখন ইমেল আইডি বা কোনও ফর্ম ফিলআপ করি সেক্ষত্রে কিন্তু আমরা ইংলিশেই করে থাকি কারণ সেখানে বাংলাটা ধীরে ধীরে পরিবর্তন হয়েছে কারণ সেখানে বাংলার কোনও ভ্যালিডিটি নেই আমরা কখনও সেখানে বাংলাতে ফর্ম ফিলআপ করতে পারি না বা ধরুন আমরা ইন্টারনেটে ইমেল কিন্তু আমরা বাংলাতে পাঠাতে পারি না আমাদের ধীরে ধীরে যুগের সাথে সাথে আমাদের ভাষারও পরিবর্তন হচ্ছে এবং সমাজেরও পরিবর্তন হচ্ছে তাই সমাজ এবং শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদেরকে বাংলা ভাষার পাশাপাশি ইংলিশটা আমাদের ইন্টারন্যাশন্যাল যেহেতু ল্যাঙ্গুয়েজ তো সেক্ষেত্রে আমাদেরকে ইংলিশের প্রতি আরও বেশি করে আমাদেরকে জোর দিতে হবে কারণ ইংলিশেই এখন আমাদের প্রত্যেকের এখন সব কিছু এবং যা কিছু আমরা কথা বলি বা আমরা যদি বাইরে যাই বা কোথাও যদি কোনও কাজ থাকে আমাদেরকে সেক্ষেত্রে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজটা বেশি করেই কিন্তু ব্যবহার করতে হয় সেখানে কিন্তু বাংলা বলা হয় না